বাড়িতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করার সময় অবশ্যই কিছু নিরাপত্তা এবং সেই সতর্কতাগুলো মেনে চলতে হয় কারণ এলপিজি একটা দাহ্য গ্যাস এবং সঠিকভাবে যদি ব্যবহার না করা হয় তবে এটা খুবই বিপজ্জনক হতে পারে এবং সিলিন্ডারের অবস্থান এবং সঠিকভাবে সিলিন্ডারটা রাখা হয়েছে কি না সব সময় তাকে সোজাভাবে এবং সমতলে মেঝের উপরে রাখতে হয় শোয়ানো বা কাত অবস্থায় মানে তার অবস্থান ঠিক না থাকলে সেটা একটা অসুবিধার সৃষ্টি সৃষ্টি করতে পারে এবং সিলিন্ডারকে সব সময় এমন জায়গায় রাখতে হবে যেখানে যথেষ্ট বাতাস চলাচল করে এবং রান্নাঘরে যেখানে রাখা রয়েছে সেটি যেন বদ্ধ না থাকে সেখানে যাতে বায়ু চলাচল করার ঠিকঠাক ব্যবস্থা থাকে এরপরে যেটা খেয়াল রাখতে হয় যে সিলিন্ডারের সঙ্গে গ্যাস চুল্লির সংযোগ যেটা রেগুলেটর এবং তার যে পাইপ সেটা যেন ঠিকঠাক অবস্থায় থাকে গোলযোগযুক্ত পাইপ বা যেখানে কোথাও ফাটা বা ছিদ্রযুক্ত পাইপ যদি লাগানো থাকে সেক্ষেত্রে সে বিপদ ডেকে আনতে পারে এবং সিলিন্ডারের রেগুলেটর যেটা নিয়ন্ত্রক সেটিকে ঠিকভাবে স্থাপন করা হয়েছে কি না ঠিকভাবে বসানো হয়েছে কি না সেটা আমাদের সব সময় চেক করতে হবে এর পরবর্তী যেটা যে গ্যাস লিক আছে কি না সেটা পরীক্ষা করে দেখা সিলিন্ডার যখন ডেলিভারি দিয়ে যায় আমাদের বাড়িতে তখন সিলিন্ডার থেকে গ্যাসের কোনো লিকেজ আসছে কি না সেটাকে অবশ্যই চেক করতে হয় সাবান জল ব্যবহার করে সংযোগ স্থানগুলোতে লিকেজ পরীক্ষা করা যেতে পারে যদি বাবলস তৈরি হয় বুদবুদ তৈরি হয় তাহলে সেই জায়গায় লিকেজ রয়েছে এটা দেখা যেতে পারে এছাড়াও সিলিন্ডার যখন ব্যবহার হচ্ছে তখন আগুনের দিকে নজর রাখতে হবে কোনো সময় তাকে ফাঁকা রেখে জ্বলন্ত অবস্থায় ছেড়ে রেখে অন্য কাজে মন দেওয়াটা হয়তো ঠিক হবে না গ্যাসের শিখার উপরে নজর রাখতে হবে যে শিখার রং নীল থাকা উচিত কমলা বা যেই হলুদ হয়ে আসছে তার মানে অক্সিজেনের অভাব হচ্ছে সেক্ষেত্রে সেটা বিপদজ্জনক হতে পারে এবং গ্যাস চুলাকে মানে চুল্লিটাকে ওভেনের উপর মানে কোনো সময় ফাঁকা রাখাটা উচিত নয় তার উপরে অন্য কিছু পড়ে সেটাতে আগুন লেগে যেতে পারে এবং সিলিন্ডার ব্যবহার করার পরে সব সময় রেগুলেটরটাকে বন্ধ করা উচিত শেষ হয়ে যাওয়ার পরেও সিলিন্ডারকে খোলা জায়গায় সংরক্ষণ করা উচিত এবং কোনো সময় জরুরি আপদকালীন অবস্থায় যদি কোনো সময় গ্যাসের গন্ধ পাওয়া যায় তবে সবার আগে গ্যাসের ব্যবহার বন্ধ করতে হবে রেগুলেটর বন্ধ করতে হবে ঘরের সমস্ত দরজা জানলা খুলে দিতে হবে যাতে যেটুকু গ্যাস বেরিয়েছে সেটাও যাতে বাইরে বেরিয়ে যায় এবং আগুন লাগার সম্ভবনা যাতে কমে যায় ইলেকট্রিক সুইচ চালু বন্ধ সেই সময় করা যাবে না কোনোভাবেই আগুনের স্পার্ক তৈরি করা যাবে না এবং অবশ্যই যদি থাকে তাহলে ফায়ার এক্সটিংগুইশার রাখা উচিত এবং নিয়মিত গ্যাস ওভেন পরিষ্কার এবং তার পাইপ রেগুলেটর এগুলো ঠিক অবস্থায় আছে কি না সেগুলোকে চেক করা উচিত